আমি সরকারের কাছ থেকে কৃষিকাজের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য আমাকে প্রথমত আমার সমস্ত ডকুমেন্টস সেখানে জমা করতে হবে মানে ডকুমেন্টসের জেরক্স কপি যেমন আধার কার্ড ভোটার কার্ড এবং আমার জমির জমি জায়গার দলিলপত্র ইত্যাদি তা তাছাড়া সেই ফর্মে আমাকে এও জানাতে হবে যে কেন আমি ই সরকারের কাছ থেকে কৃষিকাজের জন্য কেন আমি বিদ্যুৎ নিচ্ছি আর লোডশেডিংয়ের কারণে তো কৃষকরা তো বহু বহু মানে প্রচুর সমস্যার সম্মুখীন হয় যেমন ওখানে পাম্প চালানোর সময় মানে জমিতে জল দেওয়ার সময় যে পাম্প চালাতে হয় তখন যদি লোডশেডিং হয়ে যায় হঠাৎ করে তাহলে সেই সময় কৃষকদের প্রচুর ক্ষতি হয় এবং সমস্যার মুখে পড়তে হয় কারণ তারা সেই পাম্প কৃষি কৃষিকাজের জন্য জলের প্রয়োজন তো যদি লোডশেডিং হয় তো কারেন্ট থাকবে না এর ফলে পামও চলবে না তাহালে জমিতে যে জলের প্রয়োজন সেই জলের প্রয়োজন তো সেখান থেকে মিটবে না এর ফলে কৃষকদেরকে সমস্যার সম্মুখীন হতে হয় তাছাড়া এখন ইলেকট্রিকের সাহায্যে বহু যন্ত্র কৃষিকাজে ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা যাবে না যেমন ধান ঝাড়া মেশিন আলু লাগানো মেশিন ইত্যাদি এই সব কারণের এ জন্য লোডশেডিংয়ের সময় কৃষকরা বহু সমস্যার সম্মুখীন হয়ে পড়ে